আমার শৈশবকালে আমি বিভিন্ন ধরনের খেলা খেলে বড় হয়েছি এই খেলাগুলো বলতে গেলে তার মধ্যে হচ্ছে গুলি খেলা রয়েছে আর কোড়েডাং রয়েছে লুকোচুরি রয়েছে ক্রিকেট খেলেছি ফুটবল খেলেছি হ্যাঁ আমার সবচেয়ে প্রিয় খেলা ছিল গুলি ডান্ডা এই গুলি ডান্ডায় একটা ছোটো কাঠের টুকরোকে দুই সাইড ছুঁচালো করে করা হতো এবং একটি ডাংয়ের সাহায্যে সেটাকে মারা হতো এবং এর মাধ্যমে খেলা চলত তার পরে গুলি খেলায় সবার সবারই কাছে এক একটি গুলি থাকত এবং যে যাকে যে গুলি ঠেকাতে পারত সেই জিতে যেত তাছাড়া আমি ক্রিকেট খেলেছি ক্রিকেট নিজেদের মধ্যে ব্যাট বল করে খেলা হতো লুকোচুরি খেলা হতো অথচ যারা আমার বন্ধুবান্ধব ছিল সবাই লুকিয়ে পড়ত একজন যে চোর হতো সে তাদেরকে খুঁজত যদি খুঁজতে পারে তাহলে সবাইকে যে সে জিতে যাবে এবং যদি কেউ ধাপ্পা দিয়ে দেয় তখন সে আবার চোর দিতে হবে কিন্তু এই নিয়মগুলি থাকলেও অনেক সময় হ্যাঁ নিয়ম মানা হতো না কারণ ধর যার হচ্ছে ব্যাট বলে নিজস্ব ব্যাট বল রয়েছে তাকে আগে ব্যাট দিতে হতো আর বল দিতে হতো যদি না দেওয়া হতো তাহলে সে ব্যাট দিত না আমাদেরকে খেলতে অথবা কখনও কখনও তার ব্যাট করা হয়ে গেলে সে নিজেই ব্যাট নিয়ে ঘর পালিয়ে যেত হুম যার বল সে ফুটবল তাকে যদি হেরে সে যদি হেরে যেত সে ফুটবল নিয়ে পালিয়ে যেত অর্থাৎ ছোটোবেলার এই সব খেলাগুলোর মধ্যে একটা অভিমান একটা রাগ আমার মধ্যে খুব ভালোভাবেই গড়ে উঠেছিল